হ্যালো হ্যাঁ আমি আপনার দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম সাবান শ্যাম্পু নিয়েছিলাম দুধের প্যাকেট নিয়েছিলাম হ্যাঁ তো দুধ তো এক্সপায়ারি দিয়েছেন আমি যে ডেটে নিয়ে এসেছিলাম তার আগের ডেটের আপনি দিয়েছিলেন না না আপনি এক্সপায়ারি দিয়েছিলেন আমি যে ডেটে নিয়ে এসেছিলাম আপনি তা আপনি তার আগের ডেটের দিয়েছেন আমাকে দুধ হ্যাঁ শ্যাম্পুরও আপনি দিয়েছেন যেটা সেটা ভালো নেই আমি আপনাকে বড়টা দিতে বলছিলাম আপনি ছোটোটা দিয়েছিলেন না না না আমি আপনার দোকান থেকেই নিয়ে এসেছি আমার ভালো মতো মনে আছে আমি আপনার দোকান থেকেই নিই প্রতিদিন আমি ঠিক করেই দেখছি তার পরেই আপনাকে বলছি আমি আপনার দোকান থেকে সাবান এনেছিলাম সেটাও আপনি আবার ছোটো দিয়ে দিয়েছেন আমাকে আমি আপনাকে বড় সাবান দিতে বলেছিলাম না সেটা আপনার ভুল সেটা আপনার ভুল আপনার দোকানে আমি এত দিন ধরে কেনাকাটা করছি আপনি দেবেন তো আপনাকে তো দিতে হতো ঠিক করে না আমি তো যা যা চেয়েছিলাম সব আপনাকে বলে দিয়েছিলাম তা বললে আপনার আগে তো ঠিক করে দেখতে তো হবে আপনি তো আবার এক্সপায়ারি দেবেন না দুধটা এক্সপায়ারি আছে আপনাকে আমি দেখাতে পারি দুধটা আপনি এক্সপায়ারি দিয়েছেন আমি ঠিক করেই দেখলাম দেখে আপনাকে বলছি আপনি ভুল দিয়েছেন না না আমি আপনার দোকান থেকেই নিয়েছি আমি আপনার দোকান থেকে নিয়েছি আমার ভালো করে মনে আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে